আমি যোগব্যায়ামের সযত্ন বা স্টেজ ম্যানেজমেন্টের একটি ফর্ম হিসাবে ব্যবহার করা যেতে পারে বলে মনে করি কারণ যোগব্যায়াম একটি কিন্তু একটা আমাদের শরীরের শরীরকে সুস্থ রাখার একটা কিন্তু ভালো পদ্ধতি তো এক্ষেত্রে কিন্তু যোগব্যায়ামটা কিন্তু আমরা অনেকেই কিন্তু ব্যায়ামের ক্লাস নিই তো সেক্ষেত্রে আমরা অনেকে ব্যায়াম শিখেও থাকি তো সেখানে কিন্তু এর যে একটা ফর্ম হিসেবে ব্যবহার করা যেতে পারে এটাকে এটা কিন্তু আমার এটা কিন্তু আমি মনে করে থাকি যে এটা যেতেই পারে কেননা আমাদের এটা এটা যে আমরা ক্লাস নিয়েছি তো সেটাকে এ আমাদেরকে কিন্তু যত্ন করে রাখতে হবে এবং সেটাকে আমাদেরকে খুবই মানে সব জায়গাতে যে আমরা যেখানেই যাই না কেন যে আমরা এটার ক্ষেত্রে আমরা পারদর্শী যে আমরা এটা করতে পারব সেটা দেখানোর জন্য কিন্তু ও আমাদের যে এই যে স্টেজ ম্যানেজমেন্টের একটি ফর্ম কিন্তু আমাদেরকে ব্যবহার করা যেতেই পারে এক্ষেত্রে কোনো কিন্তু অসুবিধা নেই